এই ধর্ম এই অঞ্চলের দৈনন্দিন জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে ধর্মীয় বিশ্বাস হিসাবে বলতে গেলে আমাদের ধর্মের প্রত্যেকটা মানুষই ভগবানের কাছে কিছু না কিছু চায় এবং তাদের বিশ্বাস ভগবান তাকে সেই জিনিসটা পাইয়ে দেবেন এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস আমাদের ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আছে বলা যায় বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যেমন দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা দোলযাত্রা রাস রথযাত্রা লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো সরস্বতী পুজো পয়লা বৈশাখে গণেশ পুজো এবং হালখাতা জগদ্ধাত্রী পুজো ইত্যাদি এই সমস্ত কিছু অনুষ্ঠান পালিত হয় এই সমস্ত কিছ সমস্ত ধর্মের মা অনুষ্ঠানে প্রত্যেকটা ধর্মের মানুষই যোগদান করতে পারে এই রকম অনুষ্ঠান উৎসব কলকাতার প্রায় সমস্ত জায়গায় উদযাপন করা হয় প্রত্যেকটা বাঙালির কাছে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠান খুবই আনন্দদায়ক এই সমস্ত অনুষ্ঠানে বাঙালিরা জাঁকজমকভাবে পালন করে